একটা ভালো ছবি তুলতে গেলে কতগুলো বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন যেমন যে অবজেক্টটার আমি ছবি তুলছি সেই অবজেক্টটা দেখতে হবে সেখানে ভালো লাইট আছে কিনা আর তাছাড়া আরো একটা জিনিস দেখতে হয় যে আমি যে অবজেক্টটার তুলছি তার ব্যাকগ্রাউন্ডে কী আছে ব্যাকগ্রাউন্ড যদি কোনো এমন কিছু জিনিস আছে যেগুলো দেখতে ভালো লাগবে না সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে ছবি তোলা প্রয়োজন আর যে গ্যাজেট দিয়ে আমি ছবি তুলছি হতে পারে সেটা মোবাইল কিংবা ক্যামেরা সেক্ষেত্রে তার ফোকাস লেন্থ হ্যাঁ তার দূরত্ব তার বিভিন্ন রকম অ্যাঙ্গেল কোন দিক থেকে লাইট আসছে কোন দিকে শেড পড়ছে কোন দিকে ছবিটা স্পষ্ট আসছে সেই সব বিষয়গুলো একটু লক্ষ্য রাখলে ভালো করে ছবি তোলা যায় আর তাছাড়া ছবি তুলতে গেলে একটু চোখ কান খোলা রেখে ছবি তুললে ভালো ছবি তোলা সম্ভব